উন্নয়ন এবং সমৃদ্ধির দিক থেকে পশ্চিম বর্ধমান জেলার কথা বলতে হলে বলতে হয় যে উন্নয়ন এবং সমৃদ্ধির দিক থেকে পশ্চিম বর্ধমান জেলা অনেকটাই এগিয়ে এসেছে আগে যা ছিল তার থেকে অনেকটাই এগিয়ে এসে আজ পশ্চিম বর্ধমান জেলা অনেক জায়গায় নিজেদের নাম প্রতিষ্ঠা করেছে যদি সাধারণ সমস্ত মৌলিক অধিকারের কথা বলতে হয় তাহলে সব রকম সুযোগ সুবিধা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুই এখানে সুপরিমাণ গঠিত সুপরিকাঠামো আছে এখানে তার যদি পানীয় জলের অভাব বা সামগ্রিক নানারকম খাদ্য দ্রব্যের অভাবের কথা বলতে হয় তাহলে খাদ্য দ্রব্যের অভাব অভাব একটাও নেই এখানে কারণ এখানে চাষি প্রধান এলাকা তাই সবসময় চাল এবং গম এইসব সমস্ত কিছু সহজলভ্য কিন্তু পানীয় জল অনেক জায়গাতেই নানারকমভাবে দূষিত হয় কারণ এইখানে ব্যবসায়ী প্রধান জেলা আসানসোল দুর্গাপুর রানিগঞ্জ ও বরাকর কুলটি এইসব জায়গাতে থেকে যে কারখানার যত ময়লা সেখান থেকে পানীয় জলের দূষণ ঘটছে রাস্তার ময়লা থেকে পানীয় জলের দূষণ ঘটছে এবং পানীয় জলের অভাবও এখানে দেখা যায় না খুব একটা পানীয় জলের অভাব দেখা যায় না শহরের অঞ্চলগুলিতে পানীয় জলের কোনো অভাব নেই কিন্তু গ্রামের অনেক জায়গাতেই বা শহরের অনেক জায়গাতেও পানীয় জলের যে জল নিকাশি যে নালী সেই নালী দিয়ে পানীয় জল বয়ে যাচ্ছে মানে জল নিকাশি যে জল উৎপাদনের যে কলগুলো সেইখান থেকে কিন্তু পানীয় জল নানা রকমভাবেই পড়ে যায় এবং কারুর নজর এবং মানে নেতৃত্ব ছাড়াই এরকমভাবে জল নষ্ট হয় তাইজন্য জল নিকাশি নালীর মধ্য দিয়ে ঠিক যেরকমভাবে দূষিত জল বইছে ঠিক সেরকমভাবে পানীয় জল বয়ে যাচ্ছে তো এইরকমভাবে পানীয় জলের একটা অভাব পরবর্তীকালে দেখা দিতে পারে যদি এরকমভাবে নষ্ট হয় পানীয় জল আর যদি নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি বা সত্যি প্রতিশ্রুতির কলা কথা বলা হয় তাহলে আমি কোনো নেতাকেই আক্রমণ না করে বলতে চাই অনেক নেতাই আছে এসেছেন গেছেন যারা এই বর্ধমান জেলার বুকে নিজেদেরকে প্রতিষ্ঠা করার মতন এবং বর্ধমান জেলাকে চালনা করার সুযোগ ও সুবিধা পেয়েছিলেন অনেকেই নিজের মিথ্যা প্রতিশ্রুতিও দেখিয়ে দেখিয়েছে আবার অনেকে সত্য প্রতিশ্রুতিও দেখিয়েছে এটা মানুষ টু মানুষ এই সবটাই নির্ভর করে এবং বলতে গেলে নেতাদের যত মিথ্যা প্রতিশ্রুতি সত্য প্রতিশ্রুতি সবটাই আছে সবটাই ডিপেন্ড করছে সবটাই নির্ভর করছে এর ওপরেও মানে আমাদের দেশের যে নাগরিক তাদের ওপরেও নাগরিকও অনেকেই আছেন যারা সচেতন নাগরিক অনেকেই আছেন যারা অসচেতন যারা অসচেতন নাগরিক তারা শুধুমাত্র নিজেদের নেতাদের কাছ থেকে নিজেদের চালনাকারীদের কাছ থেকে প্রতিশ্রুতি আশা করেন প্রতিশ্রুতি এবং সুযোগ সুবিধা তারা নিজেদের অধিকারের কথা ভুলে যান আমাদের এই অধিকারের কথাটা ভুললেও চলবে না আমাদের এইদিক থেকেও নিজেদের সচেতন নাগরিক বানিয়ে তুলতে হবে বর্ধমান জেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য